পশ্চিম মেদনীপুরের প্রধান শিল্প হচ্ছে কৃষি উৎপাদন শিল্প এখানে ধান গম আলু প্রধান কৃষিজ ফসল এই আলু প্রচুর পরিমানে এখানে উৎপন্ন হয় সেই আলু বাইরে যায় এবং বাইরে থেকে অন্য মাল আসে তার বিনিময়ে আর এখানে আর শিল্প হচ্ছে যে আইস্ক্রিম ফ্যাক্টরি আছে এতে প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করে আর আছে রুটি রুটি বেকারি কারখানা যা যে রুটি বেকারি কারখানাতে প্রচুর রুটি উৎপাদন হয় এবং সেগুলো সক সকালে মানুষ বিক্রি করে জীবিকা নির্বাহ করে এটাই হলো পশ্চিম মেদনীপুরের চন্দ্রকোনা টাউনের প্রধান জীবিকা